আমি বিষ্ণুপুরেতে আমার একটা মাটির দোকান আছে সেখান থেকে অনেক প্রতিযোগিতামূলক প্রদর্শনীতে আমি শিল্পকলা প্রদর্শন করেছি এছাড়াও আমার এই দোকান থেকে অনেক মাটির জিনিস আমি নানান জাগায় বিক্রি করতে নিয়ে যাই সেখানে ভালোভাবে বিক্রি হয় আমার মাটির কারুকার্য হাতের কারুকার্য খুব সুন্দর দেখে সবার ভালো লাগে মনমুগ্ধ হয়ে তারা কিনে নিয়ে যায় এছাড়াও আমি আঁকা প্রদর্শনীতেও আঁকার জন্য অনেক জায়গায় প্রদর্শনীতে গিয়েছি আমার হাতের আঁকা খুব সুন্দর এই সব প্রদর্শনী থেকে আমি অনেক পুরস্কারও এনেছি যেমন শিল্পকলা থেকেও আমি অনেক পুরস্কার এনেছি এই আঁকা প্রতিযোগিতা থেকেও আমি অনেক পুরস্কার এনেছি কারণ আমার হাতের আঁকাটা যেমন সুন্দর মাটির কাজও আমার খুব সুন্দর আর বিষ্ণুপুরের ছেলে আমি কারণ আমার হাতের কাজ না হলে আমি খাব কী করে এই মাটির জিনিস তৈরি করেই তো আমি এইভাবে সংসার চালাই কারণ আমার মাটির জিনিসগুলো তৈরি করতে খুবই ভালো লাগে ছোটবেলায় আমার বাবা মা করত তাই দেখে আমি হাতের কাজটা শিখেছি এবং মাটির কাজ করতে আমার খুবই ভালো লাগে এখন মাটির জিনিস তো অনেক কিছু পাওয়া যায় যেমন কানের দুল থেকে শুরু করে হাতের চুড়ি সব মাটিরই তৈরি হয় থালা গ্লাস তো আছেই ছোট ছোট ঠাকুরের মূর্তিও পাওয়া যায় যা বাইরের পর্যটকরা এসে তারা কিনে নিয়ে যায় আমার দোকান থেকে তারা কিনে তারা খুব ভালোই বলে কারণ আমার হাতের কাজ খুব সুন্দর মানুষকে আমি ফুটিয়ে তুলতে পারি যা দেবেন তাই আমি ফুটিয়ে তুলব আমার হাতের কাজ এতটাই সুন্দর যে কোনও কম্পিটিশনে গেলে আমি ফার্স্ট সেকেন্ড হই কারণ আমি কম্পিটিশনে যেতে খুব ভালোওবাসি এছাড়া আঁকা প্রতিযোগিতা আমার খুব সুন্দর আমি আঁকা প্রতিযোগিতায় করলে আমার যে কোনও জাগায় আমি ফার্স্ট সেকেন্ড হই আমার হাতের কাজটা এতটাই ভালো লাগে করতে যে কারণে আমি যেখানে সেখানে কম্পিটিশন হলে আমি চলে যাই আঁকা প্রতিযোগিতায় নামও দিই এই হচ্ছে আমার ব্যবসা কারণ আমার এটাই সংসার এইভাবে চলি বলে আমার করতেও খুব ভালো লাগে চলতেও ভালো